গ্রামাঞ্চলে তরুণ প্রজন্ম উপযুক্ত জীবনসঙ্গী তারা সবসময় তারা শহরের মানুষজনকে পছন্দ করছে এই কারণেই কারণ তারা শহরে যেতে চাইছে এবং লোকেরা শহরে বসতি স্থাপন করতে পছন্দ করে কেন কারণ লোকেরা শহরে বসতি স্থাপন করতে বাধ্য হয় এবং পছন্দ করে কারণ শহর জিনিসটা অনেক বড় বড় বাড়ি অনেক রাস্তাঘাট দেখার মতো অনেক কিছু আছে সামনাসামনি ওই করে শহরে যায় এবং বাধ্য থাকে কারণ এই কারণেই যাদের গ্রাম অঞ্চলে বাড়ি তারা ধরুন পড়াশোনা করার পর কিছু চাকরি পেল সেই চাকরি পাওয়ার কারণে তারা শহরে চাকরি পাওয়ার কারণেই গ্রাম থেকে যাতায়াতটা অনেক দূরত্ব রাস্তাটা অনেক দূরত্ব তাই যাতায়াত হতে খুবই অসুবিধা হয় সেই জন্যই শহরে এসে বস যেখানে কাজ করে সেখানে সামনাসামনি কোনো বাড়ি ভাড়ায় নেয় এবং সেখানে বসতি স্থাপন করে যাতে সেখান থেকে খুব সুবিধা হয় সেখানে ওই কাজ করতে ওই জন্যই সবাই শহরের ভালো লাগে শহরটাকে